আমরা গ্রামে বাস করি আমাদের জাতীয় খেলা হলো হাডুডু বা কবাডি আমরা এখান থেকে আমাদের গ্রাম থেকে মানুষ বিভিন্ন জায়গায় খেলা করতে যায় যেমন কাবাডি ফুটবল এই আরও বিভিন্ন ধরনের খেলা সেখান থেকে গিয়ে আমাদের গ্রামের ছেলেরা প্রাইজ আনে আবার এখন যে ওই মোবাইলে অনলাইনে গেম খেলে মানুষ টাকা ইনকাম করছে আবার খেলা করলে শরীর মন দুটোই ভালো থাকে তাছাড়া আমাদের গ্রাম থেকে অনেক একটা টিম বা দল তো করা আছে যেখানে খেলা হয় সেখানে গিয়ে খেলা করে সেখান কোন সব জায়গা থেকে বিভিন্ন রকমের প্রাইজ জিতে আনে ফার্স্ট সেকেন্ড যখন যেরকম হয় তখন সেরকম প্রাইজ জিতে আনে এখন খেলাধুলা কমে গেছে কারণ এখন বাচ্চাদের কাছে ফা বাচ্চা বড়ো সবার কাছে ফোন উঠে গেছে এখন ফ্রি ফায়ার উঠেছে ওই জন্য খেলাধুলো কমে গেছে আগে যেরকম মানুষ সবাই বিকালবেলা করে ফুটবল মাঠে ফুটবল খেলতে যেতো এখন সেই টাইমটা

ফোনে ফ্রি ফায়ার খেলে আগে খেলা হতো ফুটবল যেমন আবার কিতকিত খেলা হতো হাডুডু ওই ওইম আর বিভিন্ন রকমের খেলা হতো সেই খেলাগুনো আর করছে না এখন ফোন উঠে গেছে তার জন্য মানুষ এই ফোনে খেলা হচ্ছে আর আমাদের বাচ্চা কাচ্চারাও খেলা করে বাচ্চা কাচ্চারাও করে